নমস্কার আমি একটি মোবাইল ফোন কিনতে আগ্রহী হুম হুম না না না না ধন্যবাদ ঠিক আছে সেসব কিছুর প্রয়োজন নেই আসলে একটি মোবাইল ফোন কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আমার বাড়িতে আমার কাকা আছেন বয়স্ক মানুষ যথেষ্টই বয়স্ক মানুষ তিনি তার সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে একটি মোবাইল ফোন খুব দরকার তো সেই কারণেই আমি আপনার দোকানের সামনে দেখলাম এবং দূর থেকে দেখলাম যে আপনাদের দোকান সুসজ্জিত এবং আপনাদের অনেক ধরনের ফোন আছে এটা বুঝতে পারলাম সেই জন্য এলাম আপনার কাছে তো আমাকে একটু দেখান ফোন যেটা আমি তাকে কিনে দিতে পারি

না না আপনি ঠিকই বলেছেন একদম ওই ধরনেরই ফোন আমাদের আমার প্রয়োজন বা আমি ওটাই ভেবেছি তার কারণ একদম আধুনিক যেই ফোনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে ওনার একটু অসুবিধা দেখা দেবে আর উনি অতগুলো সব বিষয়গুলোকে ঠিকঠাক করে ব্যবহার করতেও পারবেন না এবং তার প্রয়োজনও নেই তার মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ফোন এলো তিনি ধরলেন ফোনে কথা বললেন এবং প্রয়োজন বোধে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন ফোনে কিছু বলার থাকলে বললেন এটাই আর কি অর্থাৎ ওই কথা বলা ফোন ধরা এবং ফোন করা এটুকুই এর জন্য খুব যে অত্যাধুনিক কোনো কিছু ফোনের প্রয়োজন হবে তা নয় কিন্তু

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই সেটটা আমি নিয়ে দেখলাম যেটা মানে হাতে নিয়ে দেখলাম সত্যি এটা সহজ এবং খুব সহজেই আমরা যেটা বলতে চাইছি আর কি যে যেহেতু বয়স্ক মানুষ ব্যবহার করবেন সহজেই সেটা করতে পারবেন ঠিক আছে আমি এটাই নেবো এটাই আপনি আমাকে এই ফোনটিই দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম এরকম ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবো ঠিক ঠিক